হ্যালো অমিত দা বলছেন তো আমি আপনার লাইব্রেরি থেকে একটা বই নিতে চাই তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় তো বইটা কি আপনার কাছে আছে আমার তো তিনটেই চাই

হুম তিনটে পার্টই চাই হ্যাঁ যোগ আছে হ্যাঁ আমি লাইব্রেরিতে মেম্বার হ্যাঁ আমার সামনে সামনেই বাড়ি না আমি বাড়িতে নিয়ে এসে পড়ে আপনাকে ফেরত দিয়ে দেবো বাবা সেটা বুঝতে পারছি কত চার্জ দিতে হবে আমি চার দিনের জন্যই নেব কত লাগবে একটু ভালো করে বলুন ঠিক আছে হ্যাঁ সাবধানেই রাখব আচ্ছা তাই দেবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ সেটাও ঠিক ঠিক আছে তাই করব আপনি পার্টে পার্টেই দেবেন অসুবিধা নেই না অন্য কোনো বই এখন আপাতত চাই না যখন লাগবে আবার বলব এখন এটা পড়ি এটা দরকার ঠিক আছে চারটে সাড়ে চারটে করেই যাব